আমার পরিবারে কেউ অসুস্থ হলে আমি পায়খানা যদি হয় পাতলা পায়খানা হলে কাঁচ কলার তরকারি পাতলা ঝোল পেঁপে হালকা করে শুক্ত রান্না করে দিই আর যদি কারো গায়ে রক্ত না থাকে সে ক্ষেত্রে আমি ডুমুর ভাজা করে দিই রক্তের জন্য আর হেলেঞ্চা শাক দিয়ে আলু পেঁপে থানকুড়ি এটা দিয়ে শুক্ত করে দিই